হ্যাঁ দাদা এই যে এখন তো প্রায় দেখছি ট্রেন দুর্ঘটনা হচ্ছে তা এই যে ট্রেনে যাওয়া আসা করছেন সকাল দুর্ঘটনা যে ঘটছে যে ভয়াবহ দুর্ঘটনা কতো মানুষ মারা যাচ্ছে তা আপনাদের ভয় ডর লাগে না দাদা তো এই যে বারবার ট্রেন ঘটনা দুর্ঘটনা ঘটছে এটা কী সে কী থেকে হচ্ছে বা দুর্ঘটনাগুলা কেন হচ্ছে আপনার

আপনার কি মনে হয় না যে বারবার রেল দুর্ঘটনার জন্য দুর্ঘটনার জন্য বেশ ঠিক আছে তাহলে আপনি কি স্টেশনে নেমে গেলেন বেশ ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ দাদা